সাধারণত পশ্চিমবাংলার সাংস্কৃতিক উৎসবগুলি হলো দুর্গা পুজো কালী পুজো লক্ষ্মী পূজা জগদ্ধাত্রী পুজো অষ্টলক্ষ্মী পূজা বিভিন্ন ধরনের পুজো পার্বণ একে বাঙালি বারো মাসে তেরো পার্বণ হয়তো বাঙালির দুর্গা পুজো ও কালী পুজো খুবই আনন্দজনক হয়ে থাকে আর দুর্গা পুজো কালীপুজো দুর্গা পুজো পাঁচ দিনের আনন্দ খুবই বাঙালি পাঁচ দিনের একটা আনন্দ করে থাককে খুবই ভালো দুর্গা পুজো এ দুর্গা পূজোর সাত দুর্গা পুজোর সাত অনুষ্ঠান দশ থেকে বারো দিনে অনুষ্ঠান হয়ে থাকে সব জায়গায় অনুষ্ঠান সব রকম অনুষ্ঠান হয়ে থাকে এবং এই পুজোর সময় বন্ধু বান্ধব একসঙ্গে মিলে সবাই মিলে আনন্দ হাসি ঠাট্টা করে সবাই এই পুজোর সময় বন্ধু বান্ধব সবাই এক এক জায়গায় হয়ে আড্ডা দেওয়া বা এখানে কোনো জায়গায় এইখানে অনুষ্ঠান বা কতাা অনুষ্ঠান হলে একসঙ্গে দুু বান্ধব মিলে এনজয় করে মেলা দেখতে যাওয়া এবং সেইখানে গিয়ে মেলা দেখে মেলার পরিবেশ ঠাকুর বিভিন্ন লোকজন সব কিছু সব কিছু সেইখানে অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন মানুষজন এক সব এক জায়গা হয় এবং এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান যেমন যেমন যাত্রাগান যাত্রা হয়ে থাকে বা যে আমার নিত্য অনুষ্ঠান বা বাউল গান বা বিভিন্ন ধরনের গান যেমন ছৌ না আচ থেকে শুরু করে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে আর ওই এখানে আর এখানে সবাই মিলে বন্ধু বান্ধব একসঙ্গে একসঙ্গে মিলে এনজয় করে মেললা উপভোগ করা এবং ওই পাঁচ দিনের আনন্দ খুবই খুবই জনপ্রিয় হয়ে ওঠে বা এইখানে আনন্দ সেই আনন্দ খুবই খুবই ভালো হবে সেখানে একসঙ্গে বন্ধু বান্ধব সবাই মিলে একসঙ্গে আনন্দ উৎসব হাাসি ঠাট্টা করা ঘুরতে যাওয়া মেলায় গিয়ে আইসক্রিম খাওয়া পেপসি খাওয়ার বিভিন্ন ধরনের হচ্ছে চপ থেকে পেঁয়াজি থেকে বিভিন্ন ধরনের খাবার এক সঙ্গেদের সবাই হাাসি ঠাটটা করে খাওয়া হয় আমরা বন্ধুরা সবাই মিলে এক জায়গায় হয়ে হাসি ঠাটটা আনন্দ বিভিন্ন অনুষ্ঠান দেখা সব কিছু অনুষ্ঠান উপভোগ করা বা বিভিন্ন ধরনের অনুষ্ঠান আমরা দেখে থাকি আর কালী পুজো আর কালী পুজোর সাধারণত কালী পুজো একদিনের হয়ে থাকে এবং কালী পূজার দিন হয়ে থাকে অনুষ্ঠান পাঁচ থেকে ছদিন অনুষ্ঠান হয়ে থাকে সব জায়গায় অনুষ্ঠান হয়ে থাকে কালীপুজোর দিনটি খুবই খুবই আনন্দ খুবই এ একসঙ্গে সবাই মিলে এক জায়গায় হয়ে সেই সময়ের পুজো দেখা বা বিভিন্ন ধর বাচ্ছে কালী বিদিনিক পুজো বা অঞ্জলি দেওয়া আমরা দিয়ে থাকি সব বন্ধু বান্ধব একসঙ্গে আড্ডা দিয়ে আর্ট দিয়ে সেই মেলাটাকে উপভোগ করি এবং কালী পুজয় সাধারণত বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে যেমন যেমন ছৌ নাচ বাউল গান দিন ধরনের যাত্রা হয়ে থাকে তো এই যাত্রাগুলো আমরা সবাই সবাই সেইখানে য হয়ে থাকি এবং সেইখানে সবাই মিলে বন্ধু বান্ধব একসঙ্গে এনজয় করে করে থাকি এবং ওখানে খুবই ওখানে পুজোর সময় খুবই আনন্দ হয়ে থাকে এবং এবং সবাই মিলে সবাই একত্রিত হয়ে হাসি ঠাট্টা এবং ঠাকুর বিসর্জন দেওয়ার সময় সবাই মিলে একসঙ্গে আনন্দ হাসি ঠাটটা করে মাকে বিদায় দিন এবং ওখানে খুবই কালী পুজোর সময় খুবই আনন্দ হয়ে থাকে এবং সেখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে হয়ে থাকে এবং ওখানে খুব সুন্দর গ্রীষ্মের বিভিন্ন বিভিন্ন জায়গায় খুব বড়ো ধরনের প্যান্ডেল করা হয় ঠাকুর বিসর্জন দেওয়ার একটা বিসর্জন দেওয়ার সময় খুবই একটা ভালো দৃশ্য সবাই ঠাকুর এই মাকে নিয়ে বাইরে বেরো হয় ঠাকুর বিসর্জন দেওয়া হয় এইভাবে আর জগদ্ধাত্রী পূজো করে জগদ্ধাত্রী পূজো হয়ে থাকে সাধারণত জগদ্ধাত্রী পুজো সবাই একসঙ্গে আনন্দ হাসি ঠাট্টা করি করে থাকি এবং জগধাত্রী পূজার সাারতো থেকে পাঁচ থেকে সদিন সদিন হয়ে থাকে মেলাটা খুবই ভালো মেলাটি খুবই বড়ো ধরনের হয়ে থাকে আর সবাই মিলে একসঙ্গে হাসি আনন্দ করি এক জায়গায় বসে বন্ধু বান্ধব মিলে চাউমিন খাওয়া ফুচকা খাওয়া এগরোল খাওয়া বিভিন্ন ধরনের খাওয়াওয়া আমরা খেয়ে থাকি আর ওখানে তোমার সাথে বন্ধুদের সঙ্গে আনন্দ করে থাকি এবং খুবই খুবই খুবইনু মানে আনন্দ আনন্দটা খুবই সুন্দর হয়ে থাকে এবং সেই আনন্দ মদ্যে আমরা সেই পুজোটার উপভোগ